আমি সাধারণত আমার ফোন বা বাড়ির কম্পিউটর খারাপ হয়ে গেলে বা কোনো সমস্যা হলে সাধারণত যেটা করি আমার বাড়ির পাশে আমার একজন পরিচিত আত্মীয় আসে ও সাধারণত এইসব ফোনের বিষয়ে ভালো জানে সে জন্য আগে তাকে দেখাই তারপর আমি আমার ছেলেকে দেখাই যখন সে বাড়িতে থাকে ফোনের যদি কোনো অসুবিধা হয় আমি যদি না বুঝতে পারি তাহলে তাকে দেখাই আর একটা চেনা পরিচিত দোকান আসে ফোনের কোনো অসুবিধা হলে বা নেট যদি ঠিকঠাক না কাজ করে তাহলে আমি সে ক্ষেত্রে তাকে বলি আমার বাড়ির কাছাকাছি ফোনের যে সমস্ত অসুবিধা হয় তার জন্য অনেকগুলো দোকান আছে খুব বেশি যদি অসুবিধা হয় তাহলে আমি সেই দোকানে গিয়ে দেখাই